আমার সব থেকে প্রিয় রেসিপি হলো মটর পনির আর আমি বাড়িতে সব রান্না করতেই ভালোবসি কারণ আমার স্বামীও এই রান্নাটিতে আমাকে প্রথমবার দেখিয়েছিলেন সে কারণে ওই রান্নাটি ওনার কাছে দেখে আমি বার বার করতাম উনি যখন না থাকতেন তখন এই রান্নাটাও আমি করেছিলাম কী করতাম বাড়িতে যখন সবাই রান্না করে তখন পিঁয়াজ আদা রসুন ওই কাঁচা মশলাটা হয় না তখন শিলে বেটে সেটা তারা কড়াইতে দিয়ে দেয় পেস্ট করে কিন্তু আমি যখন রান্নাটা করি সেই রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ আলাদা হয় ওই যে পিঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো যেসব থাকে না কেন সেটাকে একটু কড়াইতে তেল নিয়ে সেই মশলাগুলোকে কাঁচা অবস্থায় দিয়ে ছোটো ছোটো করে কেটে ছাড়িয়ে সেই মশলাগুলোকে কড়াইয়ে দিয়ে সেটা আগে হালকা করে ভেজে নিতাম তার পরে যখন ঠান্ডা হয়ে যেত আর একটি পাত্রে রেখে সেটিকে শিলের মাধ্যমে বেটে সেই মশলাটাকে কড়াইতে তেল দিয়ে তার উপরে এবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য চিনি পরিমাণ মতো নুন সব দিয়ে মশলাটা কষে মটরগুলো তো ভেজানোই থাকত পনিরগুলোকে তো ছোটো ছোটো কাটা থাকত সেগুলোকে তো আগে ভেজে নিতে হবে হালকা করে তার পরে ওই মটর পনির রেসিপিটা করতাম লুচি দিয়ে খেতে খুব ভালো লাগত আমি এভাবেই রান্নাটা করতাম আর ওই রান্নার রেসিপিটা করতে আমাকে ভীষণ ভালো লাগে